ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা একটি জটিল বৈচিত্র্যময় ব্যবস্থা এটি সরকারি এবং বেসরকারি খাতের সমন্বয়ে গঠিত সরকারি খাতে স্বাস্থ্যসেবা ব্যবস্থার মধ্যে রয়েছে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র জেলা হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং বেসরকারির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা ব্যবস্থার মধ্যে রয়েছে হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধের দোকান ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা অন্যান্য দেশের সাথে বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য রয়েছে যেমন চিকিৎসা কর্মী ও অবকাঠামোর ঘাটতি অর্থনৈতিক বৈষম্য স্বাস্থ্যসেবা সংক্রান্ত সচেতনতার অভাব ইত্যাদি ভারতের চিকিৎসা কর্মী ও অবকাঠামোর ঘাটতি একটি বড়ো সমস্যা প্রতি হাজার জনে মাত্র শূন্য দশমিক সাত জন চিকিৎসক রয়েছেন যা বিশ্বের গড়ের চেয়ে অনেক কম এছাড়াও ভারতের হাসপাতাল ও ক্লিনিকগুলির সংখ্যা অপর্যাপ্ত এবং সেগুলির মানও বিভিন্ন রকম ভারতে অর্থনৈতিক বৈষম্য স্বাস্থ্যসেবা ব্যবস্থায় প্রভাবিত করে ধনীরা উচ্চমানের স্বাস্থ্যসেবা পেতে পারে কিন্তু দরিদ্ররা প্রায়শই দরিদ্র মানুষ স্বাস্থ্যসেবা বা কোনো স্বাস্থ্যসেবাই পায় না ভারতের স্বাস্থ্যসেবা সংক্রান্ত সচেতনতার অভাব রয়েছে অনেক মানুষ স্বাস্থ্যসেবা সম্পর্কে সঠিক তথ্য জানে না এবং স্বাস্থ্যসেবা গ্রহণের গুরুত্বও বোঝে না আমার আশেপাশের হাসপাতাল ও ক্লিনিকগুলির মান বিভিন্ন রকম কিছু হাসপাতাল ও ক্লিনিকগুলি উচ্চমানের স্বাস্থ্যসেবা প্রদান করে কিন্তু অনেকগুলি হাসপাতাল ও ক্লিনিকের মান নিম্নমানের পরিচ্ছনতা দীর্ঘ সারির ক্রয় ক্ষমতা এবং পরিষেবা এই চারটি ক্ষেত্রে আমি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি কিছু কিছু হাসপাতাল ও ক্লিনিকের পরিচ্ছন্নতা অপর্যাপ্ত হাসপাতাল ও ক্লিনিকের পরিচ্ছন্নতা রোগ সংক্রমণের ঝুঁকি বাড়ায় কিছু হাসপাতাল ও ক্লিনিকের দীর্ঘ সারি থাকে এটি রোগীদের জন্য কষ্টকর এবং সময় নষ্টের কারণ কিছু হাসপাতাল ও ক্লিনিকের পরিষেবা অপর্যাপ্ত রোগীদের সাথে চিকিৎসা কর্মীদের আচরণ ভালো নয় এবং রোগীদের প্রয়োজনীয় তথ্য দেয়া হয় না স্বাস্থ্যসেবা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করে ভারত তার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকেও আরও উন্নত করতে পারে এবং এটি করতে ভারত স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনমূলক প্রচারণাও চালাতে পারে বলে আমি মনে করি